হ্যালো হ্যালো আমার কাছে না সোয়েটার নানা রকম শীতের পোশাক আমি বিক্রি করি আর ধরো বাচ্চাদের টুপি একশো টাকা তারপরে সোয়েটার ফুল প্যান্ট দুশো টাকা তাপরে মোজা পঞ্চাশ টাকা তারপরে চাদর চাদর যা আড়াইশোর থেকে পাঁচশো টাকা হ্যাঁ না হ্যাঁ নাইটি হাউসকোট হাউসকোট হাউসকোটগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা আর এমনি প্লেনগুলা একটু কম হবে তিনশো টাকার মতন আর আপনি নেবেন খুব ভালো হ্যাঁ হ্যাঁ এক জোড়া মোজা একশো টাকা একশো টাকা ভালো মোজা আছে আর কমের মধ্যেও আছে পঞ্চাশ টাকা না না ভালো দেখলে বুঝবেন হ্যাঁ আপনি এসে নিয়ে যাবেন হুম কয় জোড়া প্যাকেট করবো তাহলে কয়টা প্যাকেট করবো কী নেবেন আচ্ছা তাহলে ঠিক ঠিক আছে প্যাকেট করে রাখবো